আমি আমি শহরে থাকি তো সেখানে সেলাইয়ের কাজ খুব একটা হয় না হয় না বললেই চলে তো আমার যখন আমি দেশের বাড়ি গ্রামে গেছিলাম তো সেখানটায় সেলাইয়ের কাজ হতো তা আমি দে দেখতাম সেলাইয়ের কাজ তো আমার দেখে একটু আগ্রহ জেগেছিলো যে এই সেলাইয়ের কাজটা কেমন লাগে করতে তো আমি শিখতে গেছিলাম আমার একটা বৌদির কাছ থেকে সেই বৌদির কাজটা প্রথমে পারতাম না আস্তে আস্তে শিখেছি অনেক সুন্দরভাবেই শিখেছি সেই কাজটা তো অনেক ভালো লেগেছে শেখার পরে তারপরে আমি যখন সে আমার যখন শেখা হয়ে গিয়েছে তো তারপরে আমার একটা বোন আমাকে বললো যে দিদি আমাকে একটু শিখিয়ে দেবে তা আমি বললাম হ্যাঁ তুই আ আসিস আমি তোকে শিখিয়ে দেবো তো ওই বোনটা যখন আমার কাছে শিখতে এসেছিলো তো প্রথম প্রথম সে পারত না প্রথম প্রথম কোথায় সেলাই একটু খারাপ হয়ে যেত কোথাও কোনো সমস্যা হতো সেটার আমি আবার সমাধানও করে দিতাম তো যখন একটু বেশি সমস্যা মানে সমস্যা করতো তো একটু হাসাহাসি হতো মানে একটা সুন্দর মুহূর্ত তো তারপরে আমি সেটা আবার ঠিকও করে দিতাম